হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ মোবাইল দোকান থেকে বলছি বলুন কী সাহায্য করতে পারি হ্যাঁ বলুন আপনার বাজেট কত তার মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করবো দশ থেকে বারো হাজার তো আপনার কি কোনো ব্র্যান্ড ঠিক করা আছে না আমি ঠিক করে দেবো আচ্ছা আপনার কোনো ব্র্যান্ড ঠিক করা নেই তাই তো আমার ক্ষেত্রে দশ বারো হাজারের মধ্যে আপনার আসবে আমি ব্র্যান্ডটা বলব না আপনি সিলেক্ট করে নেবেন আচ্ছা দশ বারো হাজারের মধ্যে হবে বলতে রিয়েলমি হবে না ভিভো আর রেডমি হ্যাঁ ইনফিনিক্স হবে টেকনো হবে আর কিছু হবেনা ইনফিনিক্স টেকনো ভিভো আর রেডমি এই চারটে আপনাকে আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি থ্রি যে ফোনটা নতুন লঞ্চ করলো এই সেটা সেটার বাজেট আসবে সেটার বাজেট আসবে সাড়ে এগারো হাজার হুম তারপর তার র্যাম আছে ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আচ্ছা এটাতে পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি আসবে তিরিশ ওয়াটের চার্জার আসবে আর তাছাড়াও পঞ্চাশ পঞ্চাশ মেগা পিক্সেলের সুপার নাইট ক্যামেরা আসবে হুম বলুন ভিভো ওয়াই টুয়েলভ জিটা তো পুরোনো সেট হয়ে গেছে ওটা তো আর পাওয়া যাবে না না ভিভো ওয়াই থার্টি সিক্সটা আছে সেটা হুম সেইটাতে আপনাকে বাজেট একহাজার বাড়াতে হবে সেটা তেরো হাজার প্রাইস আছে ও আচ্ছা আপনি আমাদের রেগুলার কাস্টোমার দেখে করে দিতে হবে কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে আপনার যে ফোনটা দরকার সেটাই দেবেন ওকে ওয়াই থার্টি ফাইভটা আপনার আসবে সাড়ে তেরোর মধ্যে কিন্তু সেটাতে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা থাকবেনা চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে এইখানে পঞ্চাশ এমবি এইখানে পঞ্চাশ এমবির সোনির ক্যামেরা ছিলো সেখানে চৌষট্টি এমবির স্যামসাংয়ের ক্যামেরা থাকবে আপনার আগেরটা নিলেই ভালো হত সেটা সোনির পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ছিলো আমি বলে দিচ্ছি পাঁচহাজার এমএইচের ব্যাটারি থাকবে ও চুয়াল্লিশ ওয়াটের চার্জার থাকবে আর হচ্ছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে ওয়াই থার্টি ফাইভটাতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি স্টোরে ভিজিট করবেন আপনি আমাদের কর্মচারীরা আপনাকে ফোন দেখিয়ে দেবে আপনার মনের মত ফোন আপনি ঘেঁটে দেখে নিতে পারবেন তারপর নেবেন আচ্ছা ঠিক আছে দোকানে চাপ আছে এখন রেখে দিচ্ছি পরে কথা হবে